আমার এলাকায় উপলব্ধ স্পোর্টস ফ্যাসিলিটিতে ব্যাডমিন্টন টেনিস এবং ক্রিকেট এই তিনরকমই খেলা খেলা যেতে পারে সাধারণত আঠেরো থেকে পঁচিশ ছাব্বিশ এমন কি বত্রিশ তেত্রিশ বছর লোকেরাও এই খেলার সুবিধা গ্রহণ করতে পারে যদি বলি টেনিস খেলা তবে দুটো ব্যাট এবং একটি বলের প্রয়োজন হয় এবং ব্যাডমিন্টন খেলায় দুটি র্যাকেট এবং একটি ককের প্রয়োজন হয় আর ক্রিকেট খেলা খেললে একটি ব্যাট একটি বল ও ছটি উইকেটের প্রয়োজন হয় গেম সাধারণত ফেসিলিটি গ্রাউণ্ড আউটডোর তাই ইনডোর গেম খুব একটা নাই খেলা যায় এটা বললেই হলো